আমাদের এলাকায় প্রধান রাজনৈতিক দলগুলো কী কী নিয়ন্ত্রণ করছে আমাদের এলাকায় আমাদের এখানে এমএলএ খুব ভালো আমাদের এমএলএ একজন আছে তার নিচে আমাদের গ্রামে হচ্ছে সভাপতি আছে সহ সভাপতি আছে সদস্য আছে তারা একটা দল আছে ত্রিশ জনের দল ত্রিশ জন থাকে কোনো অসুবিধা হলে তাদের কাছে গেলেই সব কিছু সাহায্য করে দেয় আমাদের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের রাস্তার ধারে ধারে গাছ লাগানো গ্রামে একটা ছোট্টো পার্ক করে দিয়েছে বাচ্চারা এসে বিকেলবেলা করে খেলে বাড়ির লোকজন এসে বসে থাকে আমাদের এখানে বড় খেলার মাঠ আছে খেলাধুলা হয় আর পার্টির নেতারা খুব ভালো কোনো অসুবিধা নেই যখন যা প্রবলেম হয় গিয়ে বললেই করে দেয় একশো দিনের কাজ করায় একশো দিনের টাকা তাড়াতাড়ি ঢুকিয়ে দেয় জব কার্ডের টাকা আর বৃদ্ধভাতা সবাই পায় লক্ষ্মীর ভাণ্ডার সবাই পাচ্ছে আমাদের এখানে সব কিছুই সবাই পাচ্ছে কোনো অসুবিধা হয় না রাস্তাঘাট একদম পরিষ্কার পার্টির নেতারা খুব ভালো খুব সুন্দর আমাদের পরিবেশটা খুব এলাকাটা রাজনৈতিক এলাকাটা খুব সুন্দরভাবে একদম গোছানোগাছানো খুব ভালো